আমি আপনার প্রিয় রেস্তোরাঁতে খাবার অর্ডার করেছি কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি ক্যাশ অন ডেলিভারি করব না কোনোরকম হ্যান্ড ক্যাশের কোনোরকম কোনো সুবিধা আছে কি না কিন্তু আমি কোনোকিছু বুঝতে পারছি না অর্ডারটা ক্যানসেল করব সিদ্ধান্ত নিচ্ছি না কী করব সেটাও বুঝতে পারছি না রেস্তোরাঁতে আমার কাছে ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের যদি কোনোরকম কোনো অপশন থাকে তাহলে সেটা আমাকে আপনি বলতে পারেন আমার কাছে তো ক্যাশ ছাড়া তো কোনো অপশন নেই আমার কাছে